সাঁতারুদের কান এবং অন্যান্য যে সাঁতার সম্পর্কিত আঘাতগুলো রয়েছে সেগুলো প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে একটু বেশি উচ্চতা থেকে যখন আমরা ডাইভ দিয়ে নামি জলের মধ্যে ঠিক সেই সময়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক টেকনিকগুলো যে কোন কোন টেকনিকে ডাইভটা দিলে আমাদের মানে আঘাত হওয়া আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকবে এছাড়াও সাঁতারুদের যে পোশাকের মধ্যে ক্যাপ গগলস রয়েছে সেগুলো ক্যাপ যেমন ক্লোরিন জল অনেকেই ক্লোরিন জলে চুলের ক্ষতি হবে না তার জন্য গগল ইয়ে ক্যাপ খুবই গুরুত্বপূর্ণ এবং গগলস হচ্ছে সেই ক্লোরিন জল যাতে চোখের মধ্যে কিছু না ক্ষতি করতে পারে তার জন্য